আমার এখানে এসে দেখতে হবে স্টিলের খাট আছে আলমারি আছে কাঠের খাট আছে আলমারি আছে হ্যাঁ গদি আছেে তারপরে হ্যাঁ স্টিলের আলনা আছে কাঠের আলনা আছে হ্যাঁ মিটসেলফ আছে তোমার কিরম পছন্দ তোমাকে আসতে হবে হ্যাঁ না দেখলে জিনিসের বলো বলো হ্যাঁ না দেখলে জিনিসের দামটা কী করে বলবো হ্যাঁ এবার না এবার না এলে জিনিসের দামগুলো কিরম বলবো বলুন দেখি আসতে তো হবে দোকানে এলে দেখলে তারপরে তো যার দাম দস্তুর হবে হ্যাঁ একটা আলনা আছে পাঁচ হাজার টাকা কাঠের আলমারি আছে দশ হাজার টাকা হ্যাঁ

স্টিলের খাট আছে বারো হাজার টাকা আর কাঠের খাটের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসে জিনিসপত্রগুলো দেখুন দেখে তারপর দরদাম করা যাবে